বিবাহের মতো বড় অনুষ্ঠানের সময়ে প্রচুর পরিমাণে জলের দরকার হয় আর এই জলের ব্যবস্থা করার জন্য আমি সর্বপ্রথম আমাদের এলাকার আশেপাশে যেসমস্ত পুকুর থাকে সে পুকুরের জলে হাত ধোয়ার ব্যবস্থা করি এবং সেটা একটা মোটর লাগিয়ে দিই এবং সে মোটরের সাহায্যে একটা পাইপের মধ্যে ছোটো ছোটো ফুটো করে দিই সেটা থেকে অল্প অল্প জল বেরায় এবং সে জলটা আবার যাতে যেয়ে পুকুরের মধ্যে পড়ে সে ব্যবস্থা করে রাখি ভাতটাতগুলো যাতে আলাদা একটা ছাঁকনি দিয়ে দিই সে ছাঁকনির মধ্যে রয়ে যায় এবং পুকুরে অবশিষ্ট জলটা চলে যায় সেই ব্যবস্থা করি এবং তাছাড়াও আমাদের এলাকার যে পৌরসভা রয়েছে সে বারোটা ওয়ার্ড মিলে যে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং পনেরোটি ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির অর্ডার করে দিই এবং অর্ডার করে দেওয়ার ফলে তো অর্ডার করে দিই সেটা পাঁচ সাতদিন আগে অর্ডার করে দিই এবং সেটা বিয়েবাড়ির সময়ে বা বিয়েবাড়ির দিনে সেটা ওরা পৌঁছে দিয়ে চলে যায় পৌরসভা থেকে সে সেই জলটা পৌঁছে দিয়ে চলে যায় সেটা যত লিটারের নেব ততো লিটার পর্যন্তই আমাদের এখানে স্টক থাকে এভাবে জলের ব্যবস্থা করি আমি আমার বিবাহ বা কোনো বড়সড় অনুষ্ঠান যখন হয় আমরা এভাবে জলের ব্যবস্থা করি